আমি বেশ কিছু দিন আগে আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আমি কাঞ্চনজঙ্ঘা পর্বত আরোহণ করে এসছি এবং যেটা আমাকে ভীষণই মন মুগ্ধ করেছে এবং এর আগে আমি কখনো এরকমভাবে যাই নি তো যে পাহাড়ের যে সুন্দর মনোরম পরিবেশ আর মনোরম দৃশ্য যেটা আমি আগে কখনো দেখি নি তো এটাই হচ্ছে আমার প্রথম যাওয়া এবং আমার এতোটাই ভালো লেগেছে যে আমি পরবর্তীতে আবার যেতে চাইছি ওখানে